হ্যাঁ বলুন হ্যাঁ তো পাখিটা পাখিটাকে কি খুব মানে বৃষ্টি তো হচ্ছে পাখিটাকে কি খুব ভিজে গেছে তো ওকে একটু মানে যতটা জল ওর গায়ের জল যতটা শোকানো যায় এই মুছিয়ে দেওয়া যায় তো আপনি চেষ্টা করুন ওর গায়ের জলগুলো মানে যতটা মোছাতে পারেন মুছিয়ে দিন আর একটু গরম জাগায় মানে শক্ত মানে আর কি চটের জিনি মানে বস্তা টস্তা থাকলে একটু ঢাকিয়ে দিলে খুলে যদি গরম হয় মানে যতটা গরম রাখা যায় গরম করে রাখে আর লিকুইড জাতীয় কিছু গরম করে খাওয়া খাওয়াতে পারবেন

হ্যাঁ আপনি আগে পাখিটাকে সুস্থ করুন তা আমার যোগাযোগে আছে তা আপনি পাখিটাকে সুস্থ করুন তারপরে আমি যোগাযোগ করে দিচ্ছি আর আমার এই কাল কালকে এখন তো বৃষ্টি হচ্ছে তো আমি তো যেতে পারবো না তো কালকেরে হয় আপনি আমাদের আমার চেম্বারে আসুন এসে কিছু ওষুধ নিয়ে যান ওষুধ নিয়ে গিয়ে গেলে পাখিটা যদি সুস্থ হয় আর তারপরে ওই মানে ইয়েদের হাতে তুলে দেওয়া যাবে আর বলছি যে এই বৃষ্টিতে তো আমি যেতে পারছি না বা আসতে পারছি না তো কালকেরে আসবেন আর পাখিটার এই এই নাম্বারে হোয়াটস্যাপে পারলে পাখিটার একটা ছবি পাঠিয়ে দেবেন আচ্ছা আচ হ্যাঁ হ্যাঁ